আমাদের গ্রামে খেলাধুলো সম্পর্কিত অনেকটাই উন্নত মান আমাদের এই গ্রামে খেলা হয় আমি যদি বলি ফুটবল খেলা নিয়ে ফুটবল খেলার মধ্যে যদি আমি দেখতে পাই ঝগড়া হচ্ছে আমাদের ক্লাবের লোকগুলো এসে এই ঝগড়াটাকে থামানোর চেষ্টা করে এবং ঝগড়াটাকে ঠিক করার চেষ্টা করে যাতে কোনও কারুর না ক্ষতি হয়ে যায় এবং প্লেয়াররা ভালো থাকে যেমন যদি দেখা যায় কো কোনো প্লেয়ারের ক্ষতি হয়ে গিয়েছে এবং কোনও প্লেয়ারের আঘাত লেগেছে তাহলে আমরা সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে থাকি দেখা যায় যদি প্লেয়ারদের মধ্যে ঝগড়ায় কোন প্লেয়ার মারাও গিয়েছে তাহলে আমাদেরকে সেটা স্থানীয় আদালতে নিয়ে যেতে হয়ে থকে পারে আমরা এই নিয়েই খেলাগুলো সম্পূর্ণ করা হয় কি এবং সুন্দরভাবে করি